আমি ভগবানে খুবই বিশ্বাসী ভগবানকে আমি মন থেকে বিশ্বাস করি তাই প্রত্যেকটা পুজো আমি মন থেকে পালন করার চেষ্টা করি যেমন দুর্গা অষ্টমী এই অষ্টমীতে আমি সকাল থেকে উপবাস করে থাকি উপবাস করে আমি দুর্গা মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তারপরেই খাই সেদিন আবার নিরামিষ খাই সেদিন আমি কোনও আমিষ খাবার খাই না এছাড়াও থাকে সরস্বতী পুজো যদিও আমি একজন ছাত্রী তাই আমি সরস্বতী পুজোর দিন সকাল থেকে উপোস করে থাকি সরস্বতী মায়ের পায়ে অঞ্জলি দিয়ে তবেই আমি সেদিন খাই তার আগে খাই না এছাড়াও অন্যান্য যেসব পুজো লেগেই থাকে আমাদের যেমন সোমবার ওই দিনও আমি নিরামিষ খাই এছাড়াও থাকে শুক্রবার আমি শুধু সন্তোষী মায়ের ব্রত করি তাই সেই জন্য আমি শুক্রবার উপবাস দিয়ে পুজো করার চেষ্টা করি তারপর মায়ের পুজো করে তারপর আমি খাই পুজো করতে প্রত্যেকেরই খুব ভালো লাগে মনে এক আলাদা শান্তি পাওয়া যায় আমারও খুব ভালো লাগে প্রত্যেকটা পুজোই আমি নিষ্ঠার সাথে মন থেকে পালন করার চেষ্টা করি চেষ্টা করি যাতে আমি আমার মনের সবটুকু ভক্তি দিয়ে পুজো করতে পারি তার সাথে আমি এটাও বিশ্বাস করি যে উপবাস করে থাকলেই যে ভগবান সন্তুষ্ট হবে তার কোনও মানে নেই পুজো করাটা মনের ভক্তির প্রয়োজন যে ভক্তি ভরে পুজো করতে পারবে তার ডাকেই ভগবান নিশ্চয়ই সাড়া দেবে যদি তার মনে ভক্তি থেকে থাকে কিন্তু কারও মনে ভক্তি নেই অথচ সে উপবাস করে আছে তাকে যে ভগবান সাড়া দেবে তার কোনও মানে নেই কিন্তু তবুও মনের কোথাও একটা বিশ্বাস থেকে আমি না খেয়ে থাকি না খেয়ে পুজো করার চেষ্টা করি উপবাস দিয়ে এবং যেদিন পুজো করি সেদিন আমি আমিষ খাবার খাই না নিরামিষ খাওয়ার চেষ্টা করি পুজোর একটা রীতি আমার সবচেয়ে খুব খারাপ লাগে এবং যেটা আমি কোনোমতে বিশ্বাসও করি না এবং মানতেও চাই না সেটা হলো বলিদান প্রথা আমার মনে হয় না যে কোনও প্রাণীকে কষ্ট দিয়েই কোনও কিছু পাওয়া সম্ভব অনেকে দেখি বিভিন্ন পুজোতে ছাগল বলি দেয় যেটা আমি সবথেকে বেশি অবিশ্বাস করি কারণ কারও প্রাণের বলিদানে কোনোকিছু পাওয়া সম্ভব না কাউকে কষ্ট দিয়ে কখনও কোনও দেব দেবতার পুজো করা সম্ভব না কোনও দেব দেবীও নিশ্চই তা চায় না মানুষের মনের অন্ধবিশ্বাস থেকে এগুলো সৃষ্টি হয়েছে এগুলো কখনোই করা উচিত না আমরা নিজেদের আনন্দের জন্য কোনও একটা প্রাণকে মেরে ফেলছি তাদেরকে বলি দিয়ে আমরা ভগবানকে তুষ্ট করার চেষ্টা করছি আদৌ কি ভগবান সেটা চায় আমার তো তা মনে হয় না ভগবান কখনোই কোনও প্রাণীকে কষ্ট দিতে চায় না কখনোই ভগবান চাইবে না যে কারও প্রাণকে তার সামনে বলি দেওয়া হোক এবং তার আনন্দে সবাই মেতে উঠুক কারও প্রাণের বিনিময়ে কখনও প্রাণ ফেরত পাওয়া যায় না তাই বলিদান প্রথা আমি কখনোই পছন্দ করি না যদি ভগবানের প্রতি ভক্তি থাকে আমরা কিছু ফল দিয়ে পুজো দিই আমরা কাউকে দান করি যেই টাকাটা আমরা কোনও প্রাণীকে ক্রয় করে বলি দিচ্ছি সেই টাকাটা যদি আমি কোনোভাবে কাউকে দান করতে পারি তাহলে সেটা সবথেকে ভালো হবে এই বলিদান প্রথার থেকে তো অনেক অংশে ভালো হবে বলিদান প্রথাটা সবচেয়ে আমি বিরোধিতা করি